দৌড়ানোর প্রিয় উপায় বলতে পুরানো আর কোনো উপায় ছিল না কিন্তু দৌড় খুব ভালো ভালোবাসতাম এখন বয়স হয়ে গিয়েছে আমার এখন দৌড়াতে পারি না তাই আর সকালবেলা করে হাঁটার জন্য চেষ্টা করি অনেকটা হাঁটি অনেকটা করে যা যখন ছোট ছিলাম তখন তো দৌড়োতাম এখন তো একটা প্রিয় রাস্তা ছিল আমাদের এখানে কিন্তু সেখান থেকে বন্ধুবান্ধব অনেক ছিল তখন সকালে করে দৌড়াতে যেতাম কিন্তু ওই রাস্তাটা একসাথে অনেক কিছু দৌড়াতে খুব ভালো লাগত খুব প্রিয় ছিল এখন বয়স হয়ে গিয়েছে কিন্তু এখন সেই দিনগুলো হারিয়ে ফেলেছি কিন্তু এখন আগের দিনগুলো মনে পড়ে তো মাঝে মাঝে এখন এদের সাথে স্কুল যেতাম কে আগে যেতে পারে কে সে কী আমি এই নিয়ে বন্ধু যাবে কি আমি যাব এই নিয়ে রেষারেষি মাসে আগে যেতাম কিংবা সেও আগে যেত কখন ছোটবেলার দিনগুলো কিন্তু প্রিয় ছিল কিন্তু এখন তো হারিয়ে ফেলেছি সেই দিন তো এখন নেই এখন তো মনের জোর আছে বলে আমি তাই সকালে করে হাঁটতে যেতে পারি এই নিয়ে অনেক এখন হয়তো অনেক দিন বাঁচব এই আশা করে কিন্তু মনের জোর আছে বলে আমি হাঁটতে যেতে পারি